হ্যাঁ বলুন না

ঠিক আছে আপনি কালকে আসছে আসছেন তো এগারোটার দিকে সাড়ে এগোরাটার দিকে আসবেন আমি দেখবো নিয়ে আসবেন পচা জিনিসগুলো তারপর আপনাকে দিয়ে দেওয়া হবে

ঠিক আছে আপনি আসছেন কালকে আসুন ওটা নিয়ে আসুন দেখে দাম করে করে দেবো আপনাকে আপনা আপনাকে আরো চেঞ্জ করে দেওয়া হবে হ্যাঁ করে দেওয়া হবে লাইন ঠিক আছে